হ্যাঁ বলছি যে আমি যে আপনার ওখান থেকে গ্যাসটা ডেলিভারি করি নিচ্ছি আপনি ডেলিভারি চার্জটা বেশি নিচ্ছেন কেন খন এগুলো আগে তো এরকম ছিলো না আগে তো চার্জটা অনেকটাই মানে ঠিক ওটাই দেওয়া যেত দেওয়া হলো ওটাই ভালো হতো এখন ওটা হটাৎ হঠাৎ করে বেড়ে গেলো পরে তো আবার বাড়িয়ে দিতে পারেন

কিন্তু গ্যাসের দাম আবার এই যে এই গ্যাসটা ডেলিভারি চার্জ এটা আমার আমার তো অনেকটাই লাগছে তো দেখবেন যেন একটু কম করা যায় একটু ভ্যানওয়ালাকেও বলবেন আপনি তো শুধু আমার গ্যাসটা দেন না এখানে এখানে তো আরও অনেকজনের গ্যাস ডেলিভার করেন যদি সেখানে মাথা পিছু মানে ভাগ করে যদি টাকাটা কমানো যেতো দেখবেন

ভ্যানওয়ালাটা মনে করুন আপনার ওখান থেকে গ্যাস এনে আমার এখানে দিচ্ছে তো তো আপনার কথাটাই মনে হয় শুনবে ঠিক আছে দেখবেন